হ্যাঁ দাদা আপনি ক্যালকাটা চিট চ্যাট থেকে বলছেন বলছিলাম সন্ধ্যা সাতটার দিকে আজকে খোলা থাকবে আচ্ছা তো বলছিলাম আমরা বারো জন বন্ধু মিলে আজকে সন্ধ্যা সাতটার দিকে মানে যাওয়ার আমাদের আজকে আচ্ছা তো কি কি ধরনের চাট একটু বলে দিলে ভালো হত আমাদের আচ্ছা তো মানে আমাদের যা যা লাগবে মোটামুটি ধরতে পারি সবই পাওয়া যাবে হ্যাঁ আসলে মানে বলতে চাইছিলাম যে বন্ধুগুলো আমার বাইরে থেকে আসছে তো ওরা চাইছে বিভিন্ন ধরনের মানে টেস্ট করতে এখানে কলকাতায় এসে হ্যাঁ বুঝলাম ওই জন্যই তো আপনাকে ফোন করলাম ওই জন্যই তো আপনাকে ফোন করলাম তো দেখবেন একটু যেন ভালো করে দেওয়া হয় আপনারটা মানে কর্মচারীগুলাকেও বলে দেবেন যে সন্ধ্যার হ্যাঁ হ্যাঁ বুঝলাম তো তাহলে ওই সন্ধ্যা সাতটার দিকে ভিড় তো হয় প্রচুরই হ্যাঁ ওই জন্যেই আগে ফোন করা মানে বারোটা সিট যেন রাখা থাকে আমাদের জন্য হ্যাঁ দাদা বুঝতেই পারছেন বাইরের থেকে নিয়ে আসবো একটু কলকাতার মানে হ্যাঁ হ্যাঁ আমরা সন্ধ্যা সাতটার মধ্যেই পৌঁছে যাবো হ্যাঁ ওই বারোটা মতো রেখে দেবেন হ্যাঁ আর ওই রাজ কচুরি পাওয়া যায় তো আচ্ছা

হ্যাঁ হ্যাঁ বুঝলাম মানে বারোজন থাকবো তো তো বারোজনের বারো রকম স্বাদের চাই তাহলে ওই জন্যই বলে রাখলাম আগে থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই ওই জন্যেই আগে থেকে ফোন করা যাতে অসুবিধা না হয় ওখানে গিয়ে পরে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে